হ্যাঁ বলুন থানা থেকে বলছি হ্যাঁ বলুন কে চুরি করেছে কোথায় ছিলো ছিলো কোথায় ও তা আপনার পুরো পাড়া প্রতিবেশী কারো কি কারোকে সন্দেহ হচ্ছে কাকে সন্দেহ হচ্ছে

ও আচ্ছা তালে ওকে ও ওকে একটু ভালো ভালো মুখে শুনিয়ে টুনিয়ে দেখুন দেখুন আপনার যে বাড়ির লোক সে দেখুন যে মদ টদ খাওয়ার জন্য বিক্রি করে দিয়েছে কি না শুনে টুনে ভালোভাবে দেখুন আর যদি ভালোভাবে যদি না যদি বলে তাহলে থানায় এনে পুলিশের ডান্ডা দিয়ে বের দেওয়ার ব্যবস্থা করে দিতে হবে আপনি যদি নিশ্চিত যদি থাকেন যে কোনো বাড়ির মালিকই নিয়েছেন কেন এর আগে কি এরকম কোনো কোনো চুরি টুরি করেছিলো ও ঠিক আছে তালে আপনি আসুন থানায় আসুন এসে কমপ্লেন কমপ্লেন লিখে দিয়ে যান তারপরে আমি দেখছি কী করা যাচ্ছে ঠিক আছে